বেশী লোকের রান্না করতে হয়েছিল তখন আমি একটা উপায় বের করলাম আমি তখন দশজন লোক ডাকলাম আমার সহযোগিতা করার জন্য আমি সব কিছু কিনে আনলাম কিনে এনে তাদেরকে দিলাম দিয়ে বললাম সবাইকে যে সবাই এগুলো কেটে রেডি করো কেটে রেডি করে আমাকে দাও আমি রান্না করব কারণ আমার আজকে প্রচুর লোকজন খাবে সবাই মিলে দ্রুত ভাগ করে ভাগ করে আমরা তাড়াতাড়ি করে আমাকে সব কেটে দিল সবাই কেটে দেওয়ার পর আমি ভাত করলাম তরকারি করলাম ডাল করলাম চাটনি করলাম ইত্যাদি আরও রান্না করলাম করার পর আমরা আবার সবাই দশজন মিলে দ্রুত ওই একশো জন লোককে আমরা খাবার পরিষেবা দিলাম যাতে তারা খেয়ে খুব খুশি ও তারা এত তাড়াতাড়ি পরিষেবা পেয়ে তারা খুবই আনন্দ বা উপকৃত হয়েছে